আমি ভারতের ফ্যাশন জগতকে খুবই সম্মান করে থাকি আমি মনে করি আগের তুলনায় কাপড়ের এখন অনেক পরিবর্তন হয়েছে আগে যেমন বাড়ির মেয়েরা বাইরে বেরোলে শাড়ি পরে বেরোতে হতো কিন্তু এখন অনেকেই জিন্স প্যান্ট চুড়িদার এই সকল পরে বেরোচ্ছে এতে অনেকটা সুবিধাও হয়েছে শাড়ি সামলাতে অনেক মেয়েদের কষ্ট হয় শাড়ি পরে সাইকেল চালাতে কষ্ট হয় কিন্তু চুড়িদার পরে সাইকেল চালাতে সেভাবে কষ্ট হয় না এ এছাড়া বিদেশী অনেক জামা কাপড়ও আসছে যেমন জিন্স প্যান্ট এগুলো তো আগে আমাদের দেশে ছিল না কিন্তু বিদেশ থেকেই এগুলো আসছে এগুলিও আমাকে খুবই প্রভাবিত করেছে আজকে এগুলো আসার জন্য মেয়েরা বাইরে মোটর সাইকেল চালাতে পারছে ছেলেদের মোটর সাইকেলগুলি মেয়েরা ওই জিন্স প্যান্ট পরে চালাতে পারে এতে অনেকটি তাদের সুবিধা হয়ে থাকে আমি যেহেতু বাঙালি সেহেতু আমি শাড়ি এবং চুড়িদার পরতেই বেশি ভালোবাসি আমি বেশিরভাগ সময় শাড়ি আমাদের পাড়ার তাঁতির ঘর থেকে কিনে থাকি কারণ তাঁতির ঘররা যে শাড়ি তৈরি করে সেগুলি হল তাঁতের শাড়ি সেই শাড়িগুলি পরতে আমার খুবই ভালো লাগে